আমাদের এইখানে তৃণমূল রাজনৈতিক দলটি নানা খেলা আয়োজন করে থাকে এবং টুর্নামেন্টের যেখানে অনেক অর্থ লাগায় এখানে নানা স্টেডিয়াম আছে আমাদের সেখানে এই খেলাটি হয়

এখানে অনেক সাধারণ মানুষ খেলতে পারে ফলে এখান থেকে অনেক মানুষ পরে ভালো জায়গায় খেলতে যেতে পারে এটি হলো রাজনৈতিক দলের ভালো দিক এবং আমরা প্রতিবছর এইভাবে টুর্নামেন্ট হয় আমাদের স্টেডিয়ামে নানা জায়গায় এবং নানা স্টেডিয়ামে এই খেলাগুলি হয় ফলে সাধারণ মানুষ অনেক উৎসাহ সাথে এই খেলা দেখার জন্য বসে থাকে এবং এই খেলাগুলি মানুষের অনেক আনন্দ দেয় ফলে মানুষ প্রতিবছর এই খেলাগুলোর জন্য আবেদন করে থাকে রাজনৈতিক দলকে